পাখি দেখার সময় আমি যে পাখিগুলি দেখি আমার দেশে সেসব পাখিগুলো তো আমি ছোটোবেলা থেকেই চিনি তাদের আলাদা করার জন্য কী আবার শনাক্ত করা হয় এ বা এর জন্য বা কোনো অ্যাপস বা গাইডবুকের কোনো প্রয়োজন নেই যেমন শালিক পাখি চড়াই পাখি এসবগুলো তো আমরা ছোটোবেলা থেকে একে আমরা চিনি জানি এসবগুলো আমরা দেখি